আজ ভারতের মুখোমুখি সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে পরিবেশগত সমস্যা বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে চারপাশে নদী বন সমুদ্র পাহাড় কোনো কিছুই ঠিক ঠাক নেই নদীতে এখন তেমন বৃষ্টির জল জমা হচ্ছে না নদীও শুকিয়ে যাচ্ছে গীষ্মে তো একবারেই শুকিয়ে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টি হলে তবুও একটু অল্প পরিমাণে জল থাকে কিন্তু এখন বৃষ্টির পরিমাণও ভালো না বৃষ্টি একবার হয়েই না এই আবহাওয়াগুলো পরিবর্তন খুবই খারাপ বনে হচ্ছে গাছপালাগুলোকে সব কেটে নিচ্ছে চারিদিক শূন্য হয়ে যাচ্ছে তাই পৃথিবীর ভারসাম্যও হারিয়ে যাচ্ছে যাতে অক্সিজেনের বার্তা কিন্তু কমে যাচ্ছে এটা কেউ বুঝছে না বনে গাছপালা না লাগানো থাকলে বনে গাছপালা লাগানো না থাকলে বন কিন্তু ভালো থাকবে না পর্বত পাহাড়েও একই অবস্থা কিছুটা খামার বাড়িতে যেসব আবহাওয়ারজনিত যে ফসলগুলো উঠত খামারের ধান ওগুলো ভালো হচ্ছে না বৃষ্টি হচ্ছে না বলেই মাটি কিন্তু ঠিক ঠাক হচ্ছে না মাটিতে উর্বরতা শক্তি কমে যাচ্ছে শীতকালে শীতও ঠিক ঠাক সময়ে আসে না আগের মতন আর ভারতবর্ষে শীত সময় মতন আসে না শীত যখন হোক অল্প অল্প পরিমাণে আসে শীত তো প্রধানত শীতকাল হচ্ছে কা অগ্রহায়ণ পৌষ কিন্তু অগ্রহায়ণ মাস পরতে থাকলেও ঠিক ঠাক শীত আসে না গীষ্ম বর্ষা গীষ্মকাল হচ্ছে প্রখর রোদ রোদে বেরনোই যায় না বর্ষাকাল হচ্চে আষাঢ় শ্রাবণ কিন্তু সেগুলোও ঠিক ঠাক হয় না আজকাল কেমন যেন আবহাওয়ার পরিবর্তন হয়ে গেছে